আমি আঁকার সময় পিচ বোর্ড পিচ বোর্ড লাগবে পিচ বোডের উপরে আমি মাঝে সাঝে ড্রইংয়ের খাতা নিয়ে আঁকি মাঝে সাঝে লুজ পেজ আছে লুজ শিট আছে সেই তার ওপরে আঁকি নাহলে আর্ট পেপার আছে আর্ট পেপারটা চার ভাগ করে একটু বড়ো হয়ে গেলো সেই পেসের উপরেও আমি সাদা কালারের আর্ট পেপার ওর উপরেও আঁকি তাছাড়া আঁকার জন্যে তো পেন্সিল রবার এগুলো তো আছেই পেন্সিল রাবার কাঁটা কাম কাটার পেন্সিল কাটার এগুলো তো থাক আঁকতে হবে এগুলো নিয়েই তো আঁকতে হবে আর তা এমনি র কালারের জন্য আমি কিছু কিছু ড্রইংয়ের মধ্যে কালার পেন্সিল ইউজ করি আবার কখনো কখনো আমি মোম রঙ ইউজ করি কখনো কখনো জল টিউব ইউজ করি টিউব রঙ আবার কি বিভিন্ন ধরনের জলের টিউব রঙের এ আছে ওই টিউব রঙগুলো ইউজ করি এমাসে জলের কৌটো মানে জল রঙের কৌটো যেগুলো হয় অনেক রকমের কালারে সে কৌটোগুলো আমি কখনো কখনো ইউস করি ওই দিয়ে আমি আঁকাটা কামপ্লিট করি আপাতত আর আমার প্রিয় ব্র্যান্ড বলতে ড্রইংয়ের খেত্তে সব ব্র্যান্ডগুলিই ভালো বাট আমি আপাতত ক্যামেল এবং পোলো ওই পোলো ওই দুটোই রঙে আপাতত আমি আঁকছি মানে ওই দুটো জল রঙ এবং মোম রঙ ওই দুটো রঙেই আমি আঁকা আপাতত করছি তো ওটাই এখন আমার প্রিয় বলতে গেলে কারণ আস্তে আস্তে যতো আমার ভালো ওটা নিয়ে যতো ভালো সেটিং করতে পারবো তারপর আস্তে আস্তে ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ড দামি ব্র্যান্ডগুলোর উপরে যাবো আর ওগুলো আমি আসলে পাড়ার গলিতে আছে পাওয়া যায় কিন্তু আমি ওটা আর্ট গলি থেকে কিনি কাননা আর্ট গলি থেকে কিনলে ওটা আমার ঠিক বাজেটের মধ্যে অনেকটা এসে যায় যার জন্য আর্ট গলি থেকে করি কিনি আর আমার ওটা ব্যয়বহুল আসলে যার যেরকম সামর্থ্য কিছু কিছু মানে ধরো ক্যামেল বা পোলোর উপরে ও কম্পানি কিছু কিছু আছে দামি দামি কাম্পানির উপরে দামি জিনিস দামি কিছু নিয়ে এ করে সেটার ওপরেও আছে আর কিছু কিছু কম দামিও আছে তো যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবেই কেনে প্রায়